হ্যাঁ আমি যখন ছোটো ছিলাম তখন আমি বড়োদের সাথে মাচ ধরতে যেতাম এবং বড়োদের সামনে বসে ছিপ ফেলতাম এবং বড়োদের দেকতাম কীভাবে মাচ ধরছে বড়োরা কী করছে সেইগুলো নিজে দেখতাম প্রথম প্রথম মাছ সেরকম ধরতে পারতাম না বড়োদের দেখতাম ওরা চার দিচ্ছে ডিম উইপোকা হেঁড়ে ভাত আরো রুটি আঁটা দিয়ে সেটা চার দেওয়ার পর হুইল ছিপ নিয়ে যেত ঝিম নিয়ে যেত সেইগুলো দেখতাম আস্তে আস্তে আমিও

বড়োদের কাছে থেকে শেখা যেমন শিখেছি সেইভাবে কৌশলগুলি আমিও কাজে লাগাতাম সেইভাবে সেইভাবে আমি চার দিতাম চার দেওয়ার পর আমি প্রথমে যেটা মাজ ধরতে পারতাম তাত থেকে অনেক বেশি আস্তে আস্তে অনেক বেশি ধোত্তে পারি এবং সেই সব সিপ যেমন হুইল যেমন ঝিম যেমন এমনি ছোটো বড়শি মানে ছোটো যেমন যাতে মাচ সেরকম সিপ নিয়ে বসতাম এবং সেই ছিপ দিয়ে আগের তুলনায় অনেক মাজ ধরতে শিখেছি বড়োদের কাছ থেকে যেটা শিখেছি সেটা এখন কাজে লেগেছে এবং মাছও অনেক পরিমাণে ধোত্তে পারা যায় ছোটো থেকে বড়ো যখন আমার পাঁচ বছর বয়েস তখন থেকেই আমি মাজ ধোআরলু শিখেছি